মাছ ধরার নতুন নতুন কিছু কৌশল আছে যে কৌশলগুলো ব্যবহার করে মাছগুলি ধরা হয় যেমন নদীতে মাছ ধরে যারা মাছ ধরে তাদের মাছ ধরেই তাদের জীবনযাপন চালাতে হয় তাদের জীবনযাপনের জীবনবাহিকাই হলো মাছ ধরে সেই মাছ বিক্রি করে তাদের জীবন চালানো যে বড় বড় নদী হয় সেই নদীতে নৌকা নিয়ে যাওয়া হয় সেই পান্নাজাল ব্যাটজাল জালগুলি দিয়ে মাছ ধরা হয় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন লোটে মাছ চিংড়ি মাছ বাগদা ভেটকি মাছ ভেটকি মাছ তার পরে কাঁঠা বলে বগি মাছ এই মাছগুলো পাওয়া যায় এছাড়া ইলিশ মাছ ইলিশ মাছ হলো সবথেকে দামি মাছ এবং সবথেকে বিখ্যাত যে ইলিশ সেই ইলিশ মাছও নদী থেকে পাওয়া যায় এই মাছগুলি নদী থেকেই ধরা হয় এবং এই মাছগুলি যারা ধরে তারা অনেক রিস্ক নিয়ে এই মাছগুলি ধরে যেমন নদীর মাঝখানে নৌকাটি রেখে মাছ ধরা হয় সারা রাত নদীর উপরে থাকতে হয় তখন নদীতে যদি হুট করে ঢেউ টেউ শুরু হয়ে যায় তখন তাদের মরণপূর্ণ অবস্থা হয়ে যায় কী কী মরণও হতে পারে মাছ ধরা বিভিন্ন কৌশল হয় যেমন আরেকটা কৌশল হলো নদীতে টদীতে হাত দিয়ে বা জাল টেনে মাছ ধরা হাত ছাওয়া করে মাছ ধরা হয় যেমন পার্শে মাছ কাঁকড়া এখানে কাঁকড়াও পাওয়া যায় শুধু মাছ না কাঁকড়াও পাওয়া যায় যে কাঁকড়াগুলি ছোটো কাঁকড়াগুলোয় আমাদের আমরা খাই আর বড় কাঁকড়াগুলি এখানে না বাইরে বিদেশে দেওয়া হয় কি বিদেশে বিক্রি হয় সেগুলি বাইরে অনেক দামে বিক্রি হয় আর কাঁকড়াগুলি অনেক শাঁসও হয় সেগুলি বাজারে অনেক দাম হয় এছাড়া যে মাছগুলি হয় নদীতে সেই মাছগুলি চিংড়ি মাছ পাওয়া যায় যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলি এরম অনেক ভাগ হয় যেমন গলদা চিংড়ি বাগদা চাপড়া চিংড়ি এই চিংড়িগুলো পাওয়া যায় এই চিংড়িগুলো এরকম বাজারে অনেক দামেই বিক্রি করে এই চিংড়ি মাছগুলো ধরতে গিয়ে অনেকক্ষণ নদীতে থাকতে হয় নদীতে নোনা জলে কষ্ট হয় তবু ধরতে হয় এবং তাছাড়া নদীতে আরও যে মাছগুলি পাওয়া যায় সেই মাছগুলি অনেক সুস্বাদুও হয় নদীতে বিলেও কিছু মাছ পাওয়া যায় বর্ষার সময় বর্ষার সময় কই মাছ মাগুর মাছ এই সব মাছগুলি পাওয়া যায় ট্যাংরা মাছ শোল মাছ ল্যাঠা মাছ যেগুলি মার্কেটে অনেক দামে বিক্রি হয় এবং মার্কেটে বিক্রি করলে প্রচুর টাকা হয়ও কই মাছগুলি খেতে অনেক ভালোই লাগে কই মাছগুলি ধরতে গেলেও অনেকে অনেক রকম ভাবে ধরে কেউ ছিপ দিয়ে ধরে কেউ জাল দিয়ে ধরে বিলে কেউ বিলে খাপ দেয় দিয়ে শোল মাছ ধরে এই কই মাছ শোল মাছ এরা একটা সময় এদের ডিম পাড়ার সময় হয় এরা এই সময়টা ডিম পাড়ে এবং ডিম ডিম ফোটাবার পরে অনেক বাচ্চাও তৈরি হয় এরা প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে চলে আবার এই মাছগুলি কোনো নিয়ম অনুযায়ী এদেরকে ছেড়ে দেওয়া হয় না বা খেতে দেওয়া হয় না এই মাছগুলি তাদের নিজের জীবনবাহিকা হিসেবে তারা নিজেরাই চলে এই মাছগুলির মধ্যে আমার যে মাছগুলি ভালো লাগে সেই মাছগুলি হলো ভেটকি মাছ আর আর রুই মাছ এই মাছগুলিই আমার অনেক ভালো লাগে ভেটকি মাছ রুই মাছ এই মাছগুলি দামেও অনেক বেশি কিন্তু এই মাছগুলি জ্যান্ত মাছ এই মাছগুলি খাওয়ার পরে গায়ে রক্ত টক্ত তৈরি হয় কোনো অসুস্থ মানুষদেরকে এ ভেটকি মাছ মাগুর মাছ এই সব মাছগুলি খাওয়ানো হয় এই মাছগুলো খেলে রক্ত হয় শরীরের চাহিদা বাড়ে শরীর তাজা হয় এই মাছগুলি অনেক দেখতেও সুন্দর হয় এছাড়া আর একটা সুন্দর ধরনের মাছ হলো রূপচাঁদ মাছ যে মাছগুলি দেখতে আঁশটা অনেকটা লাল লাল হয় লাল কালো এরকম আঁশ হয় এই লাল কালো আঁশ রূপচাঁদ মাছটা এরকম একটু তেল তেল হয় অনেক সুন্দর হয় এই মাছগুলি বড় বড় পুকুরে আলাদা করে চাষ করা হয় এই এদের চাষের ফলে এদেরকে খেতে দিতে হয় অনেক নামিদামি খাবার খেতে দিতে হয় এই মাছগুলি এই মাছের সাথে আরও কিছু মাছ চাষ করা হয় যেমন পাঙাশ মাছ আর রূপচাঁদ মাছ এই মাছগুলি একসাথে চাষ করা হয় এই পাঙাশ রূপচাঁদ মাছগুলি চাষিরা চাষ করে বড় বড় পুকুরে তার পরে সেখান থেকে তুলে মার্কেটে বিক্রি করে মার্কেটে বিক্রির পরে তাদের অনেক পয়সাও হয় সেখান থেকেই কিনে সাধারণ মানুষ খায় সেখান থেকে বাজার থেকেই কিনে এনে খায় আর তাছাড়া পুকুরেও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন কাতলা রুই মৃগেল শোল কসরা বাটা মাছ পুঁটি মাছ এই মাছ মাছে এরকম অনেক শক্তি থাকে বা প্রোটিন থাকে যেগুলি খেলে শরীর ভালো থাকে এই সব মাছগুলি পাওয়া যায় এই সব মাছগুলি অনেক ভালো হয় খেতেও অনেক সুন্দর হয় এই মাছগুলি পুকুরে কিছু দিন আগে যখন ছোটো ছোটো বাচ্চা থাকে তখন সেগুলোরে কিনে পুকুরে ছাড়তে হয় তাদের নিয়মিত খেতে দিতে হয় দিয়ে সেগুলি ধীরে ধীরে বড় হয় বড় হওয়ার পরে তাদেরকে ধীরে ধীরে খেতে দেওয়ার পরে সেগুলো যখন বড় হয় তাদেরকে চাষ বা তাদেরকে তুলে পুকুর থেকে খাওয়া হয় বা ছিপ দিয়েও খাওয়া হয় এইভাবে মাছ বিভিন্ন ধরনের মাছ খাওয়া হয় এবং যে মাছগুলি থাকে আর যে মাছগুলি বিলে থাকে সেই মাছগুলিরে চাষ করতে হয় না তবু তারা চাষবিহীন তাদের নিয়মিত যে নির্দিষ্ট সময় থাকে তাদের ডিম পেড়ে বাচ্চা তুলবার সেই নির্দিষ্ট সময়ে তারা ডিম পাড়ে এবং বাচ্চা তোলে তুলে তাদের একের পর এক পরবর্তী প্রজন্ম চলে আসে এইভাবে তারা মাছেরা মাছেদের জীবনযাপন চালায় এবং এই সব মাছদেরকে ধরে আমরা খেয়ে বেঁচে থাকি এই সব মাছগুলি নদীর মাছ ধরতে জীবনে ঝুঁকি থাকে কিন্তু বিলের মাছ ছিপ দিয়ে ধরা যায় এবং হাত ছাওয়া করে ধরা যায় যখন বিলে প্রচুর পরিমাণে জল কমে যায় তখন মাছগুলি দূর দূরে চলে যায় এবং মাছগুলিতে তখন আর ধরবার সাধ্য থাকে না এবং মাছগুলি অনেক সময় জলহীন হয়ে পড়ার ফলে মরে যায় কিন্তু যখন বিলের মাঝখানে দুটো একটা পুকুর থাকে তখন সেই মাছগুলি সেই পুকুরে যায় গেলে সেই পুকুরে যাওয়ার পরে সেইখানে বড় হয় তার পরে পুকুরে মালিক যে হয় সে সেই মাছগুলোরে তুলে খায় এবং মাছগুলো হয় খায় কী বাজারে বিক্রি করে আর সুন্দরবন অঞ্চলে যে বড় বড় নদীগুলি হয় সেই নদীতে যে মাছগুলি পাওয়া যায় সেই মাছগুলিই বিক্রি করে সুন্দরবন অঞ্চলে মানুষগুলি তাদের জীবনযাপন বা জীবনবাহিকা চালায় সুন্দরবন অঞ্চলে যে সুন্দর বড় নদী থাকে সেই নদীতে নৌকা নিয়ে যাওয়া হয় মাছ ধরা এইভাবে তাদের জীবনযাপন চালায় এছাড়া যখন খালে মাছ ধরতে যাওয়া হয় তখন খালেও বিভিন্ন ধরনের মাছ থাকে খালে যখন বৃষ্টি টিষ্টি হয় তখন খালে হয়তো মাছ একটু কম পাওয়া যায় কিন্তু যখন খালে